সুমন আসছো না কেনো গো হ্যাঁ কিন্তু সামনে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো কী করবে এ আমাদের তো এখন তো ধরো সেই মতো ঠিক হয়নি মনে হয় বাইরেই হবে না না সেখান থেকে তারা তো সব ব্যবস্থা করে রাখবে বলেছে আমরা তো এখান থেকে শুধু যাব এবার তোমাকে কোন গানের উপরে কোন ডান্সটা দেবো নাচটা দেবো সেটা তো হচ্ছে ব্যাপার আমি ভাবছি কী হলো কেনো আসছে না কী বৃত্তান্ত ওইজন্যেই তো আমি আবার ফোন করছিলাম আচ্ছা মা এখন আছেন কেমন আচ্ছা আচ্ছা এবারে দেখো আমরা তো আমাদেরকে তো সেখানে তোমাদের ধরো পরীক্ষা নেওয়া হবে তাহলে এবারে এক দিনও যেতে আসতে ধরো যাবে যেদিনে সেদিনে তো তুমি তো গিয়ে না গিয়ে এত ধকল সহ্য করে যাবে গিয়ে না গিয়ে তো যদি তোমরা বলো যে হ্যাঁ আমরা গিয়ে না গিয়েই করব পরীক্ষা দেবো তাহলে হচ্ছে যেদিনে যাবো সেদিনে এরকম একটু ভোর করে বেরিয়ে পড়ব তাহলে সেখানে দশটা এগারোটায় পৌঁছে যাব মনে হয় কলকাতাতেই হবে জানেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবারে সেই জন্য তুমি তো তোমাদের গ্রুপের মধ্যে ভালোই তুমি কাজ বাজ করো নাচো তাহলে আমি তো বলি সেই জন্যই ভাবছিলাম যে তাহলে কী হলো কেনো ছেলেটা আসছে না দুদিন তিন দিন আর তো ধরো হাতে এক থেকে দুসপ্তাহ পাবে না আর তো বেশি পাবে না হ্যাঁ হ্যাঁ সেটা তো বলে দেবে যে তোমাদের তোমার তো ক্লাসিক্যাল দেবে কি কী দেয় এখন দেখো না আর তুমি এক দিন এসো না একটু সুস্থ হয়ে আসলে তাহলে বুঝতে পারবে যে কী ধরনের হবে বা কী ধরনের দেওয়া হবে তুমি আজকে কি পারবে আজকে কি মোটামুটি সুস্থ আছ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এসো আমি তোমায় তোমার তো সব গানই প্রায় তোলা আছে তুমি দাঁড়াও আমি দেখছি কোন গানটায় তোমায় দেওয়া যায় তুমি এসে তুমি নিজে আবার এসে ইয়ে করবে

না না তুমি ফেল হবে না তুমি পারবে তোমার শরীরটা খারাপ বলে তুমি হচ্ছে আসোনি ঠিক আছে ঠিক আছে তুমি আগে সুস্থ হও হয়ে তুমি এসো ঠিক আছে সামনের সপ্তাহে কিন্তু তাহলে এসো কিন্তু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে